দেখুন ফটোগ্রাফি বিশেষ ফটোগ্রাফিদের তুলনায় নর্মাল ছবির তুলনায় বিশেষ যারা আর কি ছবি তোলে তাদের মোটামুটি আপনি অনেকটাই ছবি আলাদা আর কি হয় তারা একটা প্রফেশনাল ছবি তোলেন আর আমরা কোথাও একটা নর্মাল আর কি আপনারা মোবাইলে ছবি তোলেন তো ওদের সাথে আপনাদের আর কি তুলনা করলে হবে না কারণ ওদের প্রফেশনাল ছবির সাথে এমনি নর্মাল ছবির তোলার অনেক পার্থক্য আছে অনেকটাই আলাদা আর কি তো ফটোগ্রাফি করতে হলে অনেক আলাদা আলাদা ডিজাইনের বা উন্নত মানের ছবি আপনাকে ক্লিক করতে হবে তাহলে আপনি ফোটোগ্রাফির আর কি পর্যায়ে পড়বেন তারা আর কি বিয়ে শাদিতে আমি দেখেছি তো আমাদের কিছু আর কিছু বন্ধুরা নর্মাল বন্ধুরা তারাই দেখছি ফটোগ্রাফি বা ফটোগ্রাফার করছে তো খুব একটা কঠিন কাজ না তো শিখতে হবে শিখলে আপনার কাছে সেই জিনিসটি সবসময় সোজাই লাগবে তো মোটামুটি ফো ফটোগ্রাফের বিশেষ ফটোগ্রাফিদের আলাদা ছবি হয় এবং এরা কারণ এদের খুব মেহনতও করে এবং এরা যে একদিন দু দিনে ফটোগ্রাফার হয়ে গিয়েছে সেটা না এরা বহুদিন থেকে আর কি ছবি তুলে আসছে ক্যামেরা কিনেছে এরকম অনেক ছেলে আছে মেহনত করেছে পয়সা খরচ করেছে ডি এস এল আরের তো দাম তো অনেকই এখন বাজারে মোটামুটি আপনি যেরকমই নেবেন তো যারা বড় বড় আর কি ফোটোগ্রাফার তাদের মোটামুটি অনেক দামেরই ক্যামেরা থাকে তো আমার যতটা জানা ছিল তো ততটাই আর কি বললাম আর আমি তো ফটোগ্রাফার মানে আর কি হবি আমার আমার ইচ্ছা আছে আমিও শিখছি তো এটাই আর কি